আমি যদি কোনো দিন ভারতকে ছবির মাধ্যমে দেখানোর সুযোগ পাই সেক্ষেত্রে আমি আমার ভারতের কিন্তু গাছপালা নদী নালা পুকুর এই সবগুলো নিয়ে কিন্তু তুলে ধরব কেননা এইগুলো নিয়ে কিন্তু ভারতের যে প্রকৃতিকে প্রকৃতির মধ্যে পড়ে এইগুলো কিন্তু তার মধ্যে সেগুলোর খুবই সুন্দর হয়ে লাগে এবং সেগুলি খুবই সুন্দর যেইগুলি আমি এখন ফটোর মাধ্যমে তুলে ধরতে পারব এবং এইগুলি আমি তুলে ধরতে চাই